হ্যালো এটা কি বিদ্যুৎ পরিষেবা কেন্দ্র বলছেন বলছি যে আমার মিটারের বিলটা কি কয়েক দিন আগে একটা বিল এসেছে অনেক বাড়তি বিল এসেছে অনেক বেশি তো আমি ভাবছি যে একটা পুরোনো মিটারটা পাল্টে একটা নতুন মিটার নেবো আমি বুঝতে পারছি না কিসের জন্য বেশি আসছে আমি সেটা জানার জন্যই আর কি একটা নতুন মিটার নিয়ে দেখতে চাইছি যে কেমন আর কি বিলটা আসে ঠিক ঠাক ক না তো সেই জন্যই আমি একটা বেশি সেই জন্যই আমি একটা মিটার নিতে চাই তো কেমন খরচাাপাতি সেটা বললে ভালো হয় কী কী ডকুমেন্টস লাগবে বা কোথায় জমা দিতে হবে আমার অ্যাড্রেসটা আমি পরে পাঠিয়ে দিচ্ছি আপনার নম্বারে আপনি এই অ্যাড্রেসে এসে বসিয়ে দিয়ে গেলে ভালো হয় আর বিলটা কী কারণে যে বেশি আসছে আমি সেটা বুঝতে পারছি না এটা যদি আপনি একটু বলেন যে কী কারণে বেশি আসছে ভালো হয় আমি খুবই উপকৃত হই আর আমার পক্ষে চালানো খুব অসম্ভব হয়ে যাচ্ছে বিলটা বেশি বিল দেওয়া আমি টানতে পারছি না সেই জন্য আমি একটা কম বিল ঠিকঠাক আর কি আমি আমার অবস্থা হিসাবে আমি তেমন একটা মিটার নিতে চাই